আমরা ক্যামেরা দিয়ে নিজেদের ছবি অনেক সময় অনেকভাবে তুলি কোথায় ঘুরতে গেলে তুলি বা এমনি ঘরে থাকলে তুলি এবং ছাদের মধ্যে কুনো গাছপালা লাগালে বা কুনো বাগানে গেলাম সেখানে ক্যামেরা নিয়ে গিয়ে ছবি তুললাম তাই ছবি তুলতে এই জন্যই আমাদেরকে ভালো লাগে যে ক্যামেরা দিয়ে ছবি তুললে সে ছবি খুব সুন্দরও হয় দেখতে ভালো লাগে